হ্যালো আপনি কি দুর্গাভান্ডার থেকে বলছেন বলছিলাম যে আমার চালের প্রয়োজন ছিল পাওয়া যাবে কি ধরুন আপনার পরশুদিন আমার একটা অনুষ্ঠান আছে তো অনুষ্ঠানের জন্য আমার চালের প্রয়োজন তো আপনাদের কাছে কি কি ধরনের চাল আছে আপনি একটু বলতে পারবেন না না আমাদের তো ওরকম অত ধরনের চাল লাগবে না আমাকে লাগবে কালো নুনিয়া আর বাদশাভোগ এই দুটো চাল লাগবে তো কিরকম দাম তাও একটু আপনি বলবেন আর বাদশাভোগ আশি টাকা কেজি তো এগুলো মানে কিধরনের মানে কিধরনের কত কেজির বস্তা লাগবে মানে না না অতো ছোটো বস্তা নিয়ে কি করবো আমার কমিশনের দরকার আছে তো অতো ছোটো বস্তা নিয়ে কি করবো আমার ভালো হয় পঁচিশ কেজি বস্তা হলে একটু ভালো হয় হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান হচ্ছে তো ছোটো বস্তা নিয়ে তো আমার লাভ নেই এক কেজি পাঁচ কেজি নিয়ে তো লাভ নেই একবারে বড় বস্তা নিলেই নিয়ে আমার প্রফিট আছে ভালো লাভ না না পাঁচ কেজি তো আমার লাগবে না পাঁচ কেজিটাও অনেক ছোটো হয়ে যাচ্ছে পঁচিশ কেজিটাই ভালো হবে হ্যাঁ হ্যাঁ ওই দুটোই চাই তা আপনি কিছু কম করতে পারবেন না ওটা অনেক বেশি হয়ে যাচ্ছে মানে ওটা তো অনেক বেশি না হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি কিছু কম হয় তাহলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ তো আপনি দোকানে কোথায় দোকান তাহলে আমি কাল নটা দশটার দিক দিয়ে গেলে হবে তো হ্যাঁ তো ঠিক আছে তাহলে তারপরে নটা দশটার দিকে আমি আপনার কাছে যাবো ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে